হ্যাঁ আমি মাঝ বয়সী গোষ্ঠীর একজন অংশ যারা বয়স্ক তরুণ বয়সী চায় তার মধ্যে সব কিছু বজায় রাখার চেষ্টা করে এই বয়স্ক গোষ্ঠী এবং তরুণ বয়সী গোষ্ঠী এই দুটি সম্পূর্ণ আলাদা জগৎ এবং সম্পূর্ণ আলাদা প্রজন্ম এবং এদের মধ্যে বিভিন্নতা খুবই সাধারণ যেমন তরুণ প্রজন্মে মানুষজনের যুক্তি একরকম কথা বলে এবং মানুষজনের মানসিকতা একরকম থাকে এবং এটি আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে যখন মানুষ বয়স্ক হয়ে যায় তখন তাদের মানসিকতা একরকমের হয় তারা একটু মেজাজ বদ মেজাজি হয়ে ওঠে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন লক্ষ্য করা যায় যে তারা হয়তো সব মানুষকে সঠিকভাবে মেনে নিচ্ছেন না এই ক্ষেত্রে সমাজে অনেক রকম সমস্যা দেখা দেয়